নমস্কার স্যার আমি হচ্ছে আমি একটা অর্ডার দিয়েছিলাম আপনাদেরকে খাবারের জন্য সেই খাবারের দাম সমেত কত টাকা যে বিল হয়েছে সেই রশিদটা আমার খুব দরকার আমাকে রেকর্ড পাঠাতে হবে আমার নিজের কাছে রাখার জন্য এবং অন্য স্যারদের যাদের নিয়ে যে অতো টাকা বিল হয়েছে এতো টাকা লাগবে সেইটা তো প্রমাণ হিসেবে আমাকে দেখাতে হবে সেই দেখানোর জন্য আমার একটা কপি চাই সেইটা তো আমি পাচ্ছি না সেইটা আমি কিভাবে পাবো এবং কিভাবে নেব ওই কপিটা আমি বার করবো ওয়েবসাইটের এই অ্যাপ থেকে গিয়ে সেইটাই বুঝতে পারছি না ওই রেস্তোরাঁর ওয়েবসাইটে আমি গিয়ে খুলেছি অনেকবার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই বুঝতে পারছি না যে কিভাবে কী করবো যদি আপনি বলেন আসলে আমাদের তো ওই অফিসের সবাই কলিগরা আছে এবং আপনাদের কত টাকা বিল হয়েছে না হয়েছে সেটা স্যার রশিদটা চাইছে এবং এটা একটা ডকুমেন্টস হিসেবে আমাদের ডাউনলোড করে রাখতে হবে এই জন্য আমি বলছিলাম যে যদি আপনি একটু আমাকে হেল্প করতে পারেন নাহলে তো আমাদের সমস্যা হবে না নাহলে আমি স্যারকে কোনো প্রমাণ দেখাতে পারবো না অনেক আরো বাজে ব্যাপার হয়ে যাবে তখন আমি কী বলবো আমি কিছু বুঝতেই পারছি না যদি আপনি একটু কাইন্ডলি বলেন যে কিভাবে এটা ডাউনলোড করবো অর্ডারের রশিদটা যেইটা আমি ঠিকঠাক হয়েছে কিনা ঠিক টান টাইমে ঠিক খাবারের বিলটা নিয়েছি কিনা জিএসটি ঠিকঠাক কেটেছে কিনা এই সমস্ত তো প্রমাণ আমাকে দেখাতে হবে এবং কপিঁটা লাগবে কিন্তু এইটা কিভাবে গিয়ে ওয়েবসাইট থেকে কিভাবে বার করবো ডাউনলোডটা করবো বুঝতে পারছি না সেই জন্য আপনাকে একটু জিজ্ঞাসা করছি এইটার জন্যই যদি আপনি একটু কাইন্ডলি আমাকে হেল্প করেন এবং বলে দেন যদি কিভাবে বার করতে হয় ওই রেস্তোরাঁ থেকে গিয়ে ওই রেস্তোরাঁর ওয়েবসাইটে আমি গিয়েছিলাম কিন্তু কিছুতেই হচ্ছে না আমি বুঝতে পারছি না যে কিভাবে হবে যদি ওই কপিটা পেতাম খুবই ভালো হতো আমাদের খুবই উপকার হতো সেই জন্যেই আপনাকে একটু বলছিলাম আপনি যদি একটু হেল্প করেন তাহলে আমাদের খুবই উপকার হয় একটু দেখুন না দেখে আমাকে যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়